মাছ ধরার কৌশল বলতে মাছ ধরতে গেলে আমাদের ছিপ বড়শি জাল ইত্যাদি এইসবগুলোই জানি এইগুলো দিয়েই মাছটা ধরে তো মাছ ধরার আগে আমি প্রস্তুত করতে চাই যেমন ছিপ করতে গেলে একটি লাঠি তার যেমন বরশি সুতো এগুলো হচ্ছে ছিপ করতে গেলে লাগে ছিপ দিয়ে একটা ফাাতনা দিতে হয় দিয়ে তারপরে ছিপ দিয়ে মাছটা ধরতে হয় জাল জাল যেমন সুতো করতে হয় সুতো দিয়ে সুতগুঁতোগুলো দিয়ে তৈরি করতে হয় জাল জাল দিয়ে তাতে কাঠে দিতে হয় লোহার কাঠি দিয়ে তারপরে জালটা তৈরি হয় আবার কারেন্টের জাল যে প্লাস্টিক সুতো দিয়ে তৈরি হয় সেইগুলো দিয়ে কারেন্টের জাল তৈরি করে সেইগুলো নদীতে পাতা হয় প্রতিদিন কত সময় সমুদ্র কাটাতে পারব মিনিমাম বেশিক্ষণ থাকলে তো আবার সর্দি কাশি লেগে যাবে আনুমানিক কুড়ি মিনিট তিরিশ মিনিট তাও এতটা আনন্দ করে থাকা যায় না আমার গ্রামের বাড়িতে আমার মামারা যেমন ছিপ দিয়ে মাছ ধরে জাল ফুলেও মাছ ধরতে দেখেছি খালি ঐ আমার মামাদের আমাদের মামাদের পাশে একটা বড়ো খাল আছে সেখানে আমার মামারা আঁটল পাতে যেমন বলে সে বাঁশের এদিক ফুতে ফুঁতে আঁটল পাাতে সেইখানে প্রচুর মাছ হয় চিংড়ি মাছ হয় নদীর কাঁকড়া হয় আবার তো খুব সুন্দর সুন্দর মাছ হয় খুব নদীর মাছ টেস্টও লাগে এবার ও মাছগুলো খেতে খুব ভালোও লাগে আর বেশি খু নদীতে থাকলে তো এমনিই সর্দি কাাশি বেড়ে যাবে বেশি ফটো নদীতে থাকাও যাবে না যেহেতু আমার তাহলেও মাছ ধরতে খুব ভালোই লাগে